এখনও আমাদের সমাজে এমন কিছু কিছু কাজ কর্ম আছে আমরা যেগুলোকে মনে করি সেগুলো শুধুমাত্র পুরুষরাই করতে পারেন নারীদের সেখানে কোনো ভূমিকা নেই বিশেষ করে নামাজ পাঠ পুজো অর্চনা এইগুলো আবার শুধু তাই নয় নারীই কেন আপনার তৃতীয় লিঙ্গের যারা মানুষ আছেন তাঁদেরকেও আমরা মনে করি অপয়া কিন্তু বাস্তবে সকলেই যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকেন তাহলে কি কেউই অপয়া বলে কেউ কি থাকতে পারেন এটি অপসংস্কৃতি ছাড়া আর কিচ্ছু নয় প্রকৃত সংস্কৃতি উদার হতে সেখায় সবাইকে নিয়ে চলতে শেখায় অপসংস্কৃতি বিভাজন ঘটায় তাই আমাদের মন থেকে কুসংস্কার ঝেড়ে ফেলতে হবে